গেমিংয়ে ভার্চুয়াল রিয়ালিটি শো ব্যবহারে আমি অনেকখানি জিনিস উপভোগ করে করেছি যেগুলি গেমিংয়ের ক্ষেত্রে অনেকটা চেঞ্জ এনেছে যেটা ভার্চুয়াল রিয়ালিটিতে মানুষ নিজের কাছে চোখের সামনে অনুভব করতে পারে মানুষ বাড়িতে বসে যে খেলাগুলি দেখে সেগুলি মনে হয় যেন আমি খেলার মাঠে বসে দেখছি অনুভব একটা আলাদা ধরনই হয় তার সাথে রয়েছে প্রাকৃতিক সৌন্দর্য্যের যে ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে দেখা সেটাও মানুষকে মনে খুব মুগ্ধ করে থাকে গেমিংয়ের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়ালিটি খুব ব্যবহার অনস্বীকার্য